হ্যাঁ কিনব ওই তো বাটিক প্রিন্টের শাড়ি কিনব তাঁতের শাড়ি তার পরে সিল্কের শাড়ি তার পরে তোমার ঢাকাই জামদানি বেনারসি তার পরে তোমার জর্জেটের শাড়ি হ্যাঁ তার পরে যে চুড়িদার কুর্তি নাইটি হ্যাঁ ছেলেদের শার্ট গেঞ্জি এগুলো পাওয়া যাবে ও হ্যাঁ জিনিসগুলো ভালো হবে তো

হুম মেয়েদের ভালো ভালো যে ব্লাউজগুলো উঠেছে দু দুশো আড়াইশো টাকা দামের এগুলো তার পরে সব রকম পাওয়া যায় ছেলেদের হুম হুম হ্যাঁ ঠিক আছে তার পরে ছেলেদের গেঞ্জি শার্ট প্যান্ট এগুলো সব পাওয়া যাবে ও

ওগুলো কেমন দাম

তাঁতের শাড়ি টাড়ি সব রকম পাওয়া যাবে হ্যাঁ ও তা ঠিক আছে তা হ্যাঁ ঠিক আছে